হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বলুন কী সাইকেল নেবেন সারকুলার বড়ো সাইকেল না লেডিস সে বাচ্চার ছো আচ্ছা আচ্ছা ও মোটামোটি ও হয়ে যাবে আ চাপ নেই দেখে শুনে আসুন না দোকানে আসুন আছে ব্ল্যাক আছে গ্রিন আছে ব্লু আছে

ওই মোটামোটি পাঁচের মধ্যে পাঁচ ছয়ের মধ্যে হয়ে যাবে হ্যাঁ ওগুলো চাপ নেই টুকটাক করে দেয়া যাবে ওগুলো অসুবিধা নেই কোম্পানির থেকে ওগুলো কী আছে এমনি কিছু মাল যদি খারাপ হয়ে যায় সেটা আলাদা এমনি টুকটাক হলে ওগুলো করে দেয়া যাবে ওগুলো সেরম কিছু লাগবে না মালপত্র প্রিমিয়াম যদি কোনো কিছু খারাপ হয় মাল সাইকেলের যদি পার্টস কোনো ভেঙে ফেঙে পড়ে যায় সেটা হয়তো লাগিয়ে দিতে লাগিয়ে দিতে ওটা কিচু খরচা পড়বে বাকি ফ্রি প্রথমেই ও মোটামোটি দোকান পে সোকাল সকাল দিকে আসুন বিকেল দিকে আসুন যখন আসবেন খোলাই থাকে চাপ নেই ও হয়ে যাবে ওই তিন চারের মধ্যে হয়ে যাবে ভালো সাইকেল তাগড়া সাইকেল আছে সাইকেল পুরো একবারে তোমার ফাটাফাটি সাইকেল হ্যাঁ ওরকমই হয়ে যাবে তোমার চাপ নিতে ওই সোকাল দশটার থিকে মোটামোটি বারোটা একটা পর্যন্ত থাকছি তো আপাতত আমি দোকানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ টাইম তো তোমার ওই সকাল দশটার থিকে মোটামুটি আমি দশটার থেকে বারোটা পর্যন্ত থাকছি বাকি আমার দোকানে ইয়েরা থাকে থাকছি ওই টাইমে আসুন আমি করে দেবো দেখে শুনে বিকাল দিকেও আসতে পারেন ওই চারটার পর পরে

ঠিক আছে ঠিক আছে